হ্যাঁ হ্যাঁ বলছি পরীক্ষার ও ফর্মটা ফিল আপ করেছিস ডাবলুবিসিএস যেটা বেরিয়েছে এটার তো বোধ হয় লাস্ট ডেটটা পেরিয়ে গেছে না এখনো দুদিন টাইম আছে

প্রিপারেশান তুই ফর্মটা ফিল আপ করে নিবি ওখানে সিলেবাস দেওয়া রয়েছে আর ওটার জন্য না আমি একটা কোচিং দেখেছি তো এক্সামের এখন অনেকটা টাইম আছে তো কোচিংটায় পড়লে মানে প্রিপারেশান ঠিকঠাকভাবে নিলে হয়তো চান্স হয়ে যাবে কারণ অনেকগুলো সিট রয়েছে বুঝলি তো তুই কি অ্যাডমিশান নিবি এখনো দু দিন আছে দু দিনের মধ্যে আজকে পারলে বা কালকের মধ্যে যদি ফর্ম ফিল আপটা করিয়ে নিস এমনি মেয়েদের জন্য ফর্ম ফিল আপটা বিনামূল্যেই রয়েছে কোনো চার্জ নিচ্ছে না শুধু সাইবার ক্যাফের যে চার্জটা

সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ ঠিলাপ নিয়ে ওই পঞ্চাশ টাকা মতো নিচ্ছে

ডকুমেন্ট সেরকম ওই এইচ এসের কিছু লাগছে এইচএসের মার্কশীট লাগছে মাধ্যমিকের মার্কশীট লাগছে আর যে আমাদের আইডি প্রুফ একটা থাকে আইডি প্রুফটা লাগছে আর পরীক্ষার জন্য মানে সিলেবাসটাও দেখলাম আমি সেরকম খুব একটা টাফ কোনো সিলেবাস নেই আর যে কোচিংটা দেখেছি মানে ওখান ওটা বেশ ভালো একটা কোচিং সেন্টার ভালো ফিডব্যাক আছে তো প ওখানে যদি ওখানে ফিসটাও আমি কথা বলেছি খুব একটা বেশি না তো তুই বললে তালে দুজনে একসাথে ভর্তি হয়ে যাবো না না বললো তো মান্থলি কারণ হয়তো এক মাসেই বললো প্রিপারেশানটা কমপ্লিট করিয়ে দেবে আর এক মাস বলেছে পরের মাসটা মানে এক্সামের আগে অবদি যদি কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার করতে পারবে এমনি সেটার জন্য আর আলাদা কোনো এর দরকার নেই এক মাসেই ওরা সিলেবাস কভার করিয়ে দেবে মানে একটু বেশি করে ক্লাস দিয়ে সিলেবাস কভার করিয়ে দেবে ঠিক আছে তুই তাহলে কালকে এক কাজ কর ফর্মটা ফিল আপ করে নে তারপর আমি একবার তোকে ফোন তুই ফর্ম ফিল আপ করে আমাকে ফোন করিস তালে একেবারে গিয়ে কোচিংটায় কথা বলে আসবো ঠিক আছে হুম হুম ঠিক আছে রাখি তাহলে হ্যাঁ